হ্যাঁ আমাকে একটা বই চ্যালেঞ্জ করেছিল সে বইটি হলো অঙ্ক বই অঙ্ক বইয়ের হচ্ছে একটি অঙ্ক একটি সূত্র সূত্র মিলিয়ে অঙ্কটি না করতে পারলে সেই অঙ্কটিই তো আমার ভুল হয়ে যাবে সেই চ্যালেঞ্জটি আর যে বন্ধু কার যে বন্ধু ঘরের লোক বন্ধু কতক্ষণ অঙ্ক করতে পারে না তখন বন্ধুর গার্জেন বা ঘরের লোক বলে যে যে আমার ছেলেটাকে তুই অঙ্কটা তুই পারিস তুই এটা করে দেখিয়ে দে সে বন্ধুও বলে অ্যাঁ ওর আমি যখন পারি না সেই বন্ধুকে আমি তখন বলি যে তুই অঙ্কটা পারিস তুই সূত্রটা দে করে দে সূত্রটা দিয়ে করে দে তখন বন্ধু পারলে বন্ধু আমাকে বলে দেয় যে এ অঙ্কটার এইটি উত্তর হবে আর বন্ধু না পারলে বন্ধু তখন বলে তুই এই সূত্রটা ফেলে এইরকম করে অঙ্কটা করে নে তখন আমি চেষ্টা করি যে অঙ্কটা সূত্র ফেলে দিয়ে করার জন্য ও আর তখন যদি না হয় শিক্ষক আছে এ শিক্ষকের কাছে নিয়ে গিয়ে বলি যে স্যার এইটা আমাদের এই সূত্র অঙ্কটা বেরচ্ছে না আপনি বার করে দিন তখন স্যার সেই সূত্রটি ঠিকঠাক করে বার করে ঠিকঠাক দিয়ে উত্তরটি বার করে দেন আমাদেরকে